হ্যাঁ আমাদের এখানে কিছু প্লেয়ার আছে যেরকম বিশ্বনাথ মাহাতো সুদেষ্ণা সর্দার তারপরে পুজা সর্দার এনারা অনেক খেলায় অনেক জয়লাভ করেছে যেখানেই খেলতে যায় তারা জয়ী হয়ে ফেরে এবং তারা বিভিন্ন জায়গা থেকে জেলা তারপরে জেলাস্তর জাতীয় স্তর এবং কোনো ছোটোখাটো টুনামেন্টেও যদি খেলে তারা প্রাইজ নিয়ে আসে এবং তারা জাতীয় স্তরে সোনার মেডেল জিতেছে আন্তর্জাতিক স্তরে রুপোর মেডেল জিতেছে এবং তার সাথে সাথে কিছু সার্টিফিকেটও তারা পেয়েছে তো এদেরকে নিয়ে আমরা খুব গর্ব অনুভব করি এবং এদের কথা যতই বলা যায় ততই কম বলা হয়